ক্যামেরা থেকে কম্পিউটারে ফটো স্থানান্তর মূলত ইউএসবি স্টোরেজের মাধ্যমে করা থাকে এবং এখন সরাসরি এক ধরনের ডেটা কেবিল পাওয়া যায় যার থেকে ক্যামেরা এবং ছবি কম্পিউটার বা ল্যাপটপে ফটো স্থানান্তর করা সম্ভব একটি ফটো ফ্রেম করার ক্ষেত্রে ফ্রেমিংটা গুরুত্বপূর্ণ ফটো ফ্রেমিং ফটো ফ্রেমিং তখনই হয় যখন একটা ফটো ভালো ওঠে তখন সেই ফটোটিকে প্রিন্ট করিয়ে সেই ফটোটা ফ্রেম করতে হয় পাশে মাউন্ট দিয়ে সেটাকে আরো দৃষ্টি আকর্ষণ এবং দৃষ্টিনন্দন করে তুলতে হয় ক্যামেরা থেকে ছবি প্রিন্ট বলতে এখন যেহেতু ওয়াইফাই শেয়ারিং রয়েছে তাই ক্যামেরা থেকে ছবি প্রিন্ট করা সম্ভব এছাড়াও এখন যেহেতু নানা রকম অল্প এবং মাঝারি জিএসএমের পেপার বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে ছাপার ক্ষেত্রে এবং সেগুলি রসিদও করার ক্ষেত্রে অল্প দামের যে ফটো পেপার রয়েছে সেগুলো ব্যবহার করলে মোটামুটি একটি সুন্দর ফলাফল পাওয়া যায়